হ্যাঁ আমি বাংলা ভাষাতেই কথা বলতে বা লিখতে একবার অসুবিধার সম্মুখীন হয়েছিলাম কারণ আমি এই কিছু দিন আগে স্টেশনে গিয়ে টিকিট কাটার সময় যে লোকটি টিকিট দিচ্ছিল তার সাথে কথা বলতে খুবই অসুবিধা হয়েছিল কারণ তিনি বাংলা জানতেন না এবং তিনি অন্য ভাষায় কথা বলছিলেন এবং আমি তার সাথে বাংলা ভাষায় কথা বলতে চেষ্টা করি তাই আমার প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয় এবং ধীরে ধীরে তার সাথে কথোপকথন করে সে আমার কথাগুলো বুঝতে না পারলেও আমি বাংলাতেই বলতে থাকি এবং সে তা আমার কথার ধরন বুঝে সে জানতে পারে যে আমার কোন টিকিটটা লাগবে এবং সেটা দিয়ে দেয় এবং আমাকে একটি ফর্ম দেয় সেটিকে পূরণ করার জন্য আমি যখন বাংলাতে লিখতে যাই তখন সেই লোকটি আমাকে পরামর্শ দেন যে আমি যাতে ইংরেজিতে লিখি এবং সেই সময় আমার বাংলা ভাষা জানা সত্ত্বেও আমি বাংলাতে লিখতে পারছিলাম না এই রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি এই কিছু দিন আগে